আমি কিছু দিন আগে অনলাইনে ফ্লিপকার্টে একটি ঘড়ি অর্ডার করেছিলাম তো যেই ঘড়িটি আমার কাছকে চলে আসছিলো কিন্তু সেই ঘড়িটার সব কিছু ঠিকঠাকই ছিলো ভালো ছিলো আমার পছন্দের ঘড়িটা ছিলো কিন্তু সেই ঘড়িটা আমি পরতে গিয়েই আমার এক দিন পরতে গিয়ে আমার হাত থেকে পড়ে গিয়েছিলো দিয়ে ঘড়িটা খারাপ হয়ে গিয়েছে তো ঘড়িটা আর কিছুতেই চলছে না তো তারপর আমি ঘড়িটা দোকানে সারানোর জন্য দিয়েছিলাম কিন্তু দেখছি কোনো কাজ হয় নি ঘড়িটা সারানো যায় নি